বাংলা ভাষায় মোটামুটি পাঁচ ধরনের উপভাষার কথা আমরা জানি তার মধ্যে ধরুন আমরা আমাদের এলাকায় আমাদের প্রতিবেশী রয়েছেন বঙ্গালী উপভাষার প্রতিবেশী সেই কারণে কিছু বঙ্গালী উপভাষা আ আমাদের ভাষার মধ্যে এসে গেছে এবং সেই ভাষা যে ভাষাগুলো বঙ্গালী উপভাষা সাধারণত আপনা আ বাংলাদেশের বিভিন্ন জেলায় বর্তমানে প্রচলিত তো সেই ভাষা সম্পর্কে সেই ভাষার আ মূল উৎসটা তো ব্যাকরণে অপিনিহিতি সেই অপিনিহিতির থেকে অভিশ্রুতির মাধ্যমে যেভাবে আমাদের এখানকার আঞ্চলিক ভাষা বা উপভাষা বলতে পারেন আমি যে উপভাষার মানুষ সেই উপভাষা অর্থাৎ রাঢ়ী রাঢ়ী উপভাষা সেই উপভাষার মধ্যে মিক্স হয়ে গেছে বা মিশে গেছে নিয়ে একটা মিশ্র আঞ্চলিক ভাষার জন্ম দিয়েছে তো আমরা এই রাঢ়ী উপভাষার সঙ্গে বঙ্গালী উপভাষার যে সংমিশ্রণ আমার এলাকায় সেই জন্য আমরা এমন একটা এই দুটো উপভাষার সংমিশ্রণের ফলে এমন একটা মিশ্র ভাষার জন্ম দিয়ে ফেলেছি আমাদের অজান্তে যে ভাষাতে আমাদের অঞ্চলের একটা সোশিওলেক্ট বলা যেতে পারে বা ডায়ালেক্ট এরকম তৈরি হয়ে গেছে এবং ওটাই আমাদের কথ্য চলিত ভাষার রূপ পেয়েছে এবং আমরা আগামীদিনে এই রূপটাকে আরও একটু আ পরিবর্তিত করতে চাই তো ভাষা পরিবর্তন তো আমার আপনার ইচ্ছায় হয় না ভাষা পরিবর্তনের জন্য অনেক শর্ত আছে হ্যাঁ ফিলোলজির নিয়ম অনুযায়ী সেদিন আমাদের চেষ্টা থাকবে বা আগামী দিনে বেশ বিলুব্ধ মানুষের প্রচেষ্টায় আমরা এর একটা বিকল্প আ ভাষা আঞ্চলিক সুবিধাজনক বিকল্প ভাষার অপেক্ষায় থাকলাম